আমার প্রিয় বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও তিনি আজ থেকে বহু বছর আগে দূরবীন আবিষ্কার করেছিলেন যেই দূরবীন যার ফলে আমরা মহাবিশ্বকে দেখতে পেয়েছিলাম এই মহাবিশ্বের চারিপাশে এই গ্রহ নক্ষত্র উপগ্রহ এইসব দেখতে পেয়েছিলাম এই দূরবীন আবিষ্কার করার ফলে আমাদের পৃথিবীতে অনেক কিছু উন্নতি হয়েছিল এই দূরবীন আবিষ্কার করার ফলে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে পাঠানো গিয়েছিল রকেট গিয়েছিল তার জন্য আমার সবথেকে প্রিয় বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও যে আমাদেরকে দূরের জিনিস কাছে দেখতে সাহায্য করেছিল তাঁর এই দূরবীন তৈরি করার জন্য আমরা দূরের জিনিস কাছে দেখতে পেতাম এটা তাঁর একটা বিশেষ বিরাট বড় আবিষ্কার যেটাতে সে গোটা পৃথিবীর কাছে আজ সুনাম পাচ্ছে এবং আমিও তার জন্য তাঁকে খুব ভালোবাসি এই দূরবীন আবিষ্কার করার ফলে আমাদের এই যে ক্যামেরা বা ফোন এই দূরবীন থেকেই আমাদের এগুলো এসেছে মাথায় দূরের জিনিসকে কাছে দেখতে পাচ্ছি